গ্রামীণ সম্প্রদায়ের তরুণরা কৃষিকে জীবনযাত্রা হিসাবে ব্যবহার করেছেন কারণ কৃষি হল তাদের প্রধান জীবিকা অর্থাৎ কৃষি মানে চাষ বাসই আছে প্রধান অর্থ অর্থ মানে চাষ বাস থেকে তার প্রধান অর্থটা আসে বিভিন্ন চাষ বাস হয় ধরুন সিজন অনুযায়ী ধরুন গ্রীষ্মকালে তরমুজ হয় শসা হয় ঝিঙে হয় লাউ হয় কুমড়ো হয় আর বর্ষাকালে ধান চাষ করা হয় আর শীতকালে ধরুন রবি শস্য সরষা গম ইত্যাদি ইত্যাদি আর আধুনিক যন্ত্রপাতিতে ধরুন আগে লাঙ্গল দিয়ে চাষ করা হত এখন আধুনিক উপায় নতুন নতুন যন্ত্রপাতি পাওয়ার টিলার আর রোটার আগে টানা হাল দিয়ে চাষ করা হত এখন রোটার দিয়ে চাষ করা হয় আগে টানা হাল দিয়ে সময়টাও বেশি লাগত এবং আর খরচটাও বেশি হত এখন রোটার চালিত যন্ত্রপাতিতে কম সময় লাগে আর চাষটা ব্যয়ও কম হয় চাষের